হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তার ম্যাডাম বলছি কে বলছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো তোমার এখন কি রকম অবস্থায় আছে তোমার পেটের যন্ত্রণা হ্যাঁ আমি যে ওষুধগুলো দিয়েছি ওই ওষুধগুলো সব থেকে অ্যাপেনডিক্সের যন্ত্রণার সব থেকে ভালো ওষুধ ওই ওষুধে যখন তোমার যন্ত্রণা হচ্ছে আমি তোমাকে বলবো খুব তাড়াতাড়ির মধ্যে ওটা অপারেশান ওটা না অপারেশান করলে এর পরে মুশকিল হয়ে যাবে কি হবে না ওটা হয়তো ফেটে যেতে পারে বার্স্ট হয়ে যেতে পারে তো সেটা না করে তুমি খুব তাড়াতাড়ি যে কোনো ডাক্তারের কাছে আমার কাছে যে করাতে হবে এমন কোনো কথা নেই তুমি যার কাছে সম্ভব ওই ওটাকে অপারেশান করো আর নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে আর ওষুধগুলো আমার যেগুলো দেওয়া আছে ওগুলো তো একদমই বন্ধ করবে না ওগুলো খেয়ে যাও আর পারলে আজকেই সন্ধেবেলায় আমার কাছে একবার এসো আমি মানে এই যে কদিন না অপারেশান হচ্ছে সেই কদিনের জন্য আমি আরও অন্য ওষুধ লিখে দেবো অন্য ওষুধও খেতে হবে এর পরেও ওই ওষুধগুলো খাওয়ার পরেও যন্ত্রণা হচ্ছে মানে ওটার অবস্থা খুব খারাপ হ্যাঁ তো খুব তাড়াতাড়ি কিন্তু ব্যবস্থা অপারেশান হয়ে যাওয়ার সে যেখানেই হোক আমার কাছেই হোক বা অন্য কোনো ডাক্তারের বাড়ির লোকের সঙ্গে কথা বলো আচ্ছা ঠিক আছে সে ঠিক আছে তাহলে ওটা এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমি ওটা অপারেশান করবো তো কবে নাগাদ নিয়ে আসে মানে ফেলতে পারবে বলো আর কোথায় ভর্তি হবে সেটাও আমাকে জানাবে তুমি আজকে সন্ধেবেলায় এসো বাড়ির কাউকে নিয়ে সমস্ত কিছু ওখানে কথা বলা হবে আর আমি সেরকম তুমি যদি বলো ভর্তি হবো আমি সব কাগজপত্র সেরকম রেডি করে নেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আমার ভালো নার্সিং হোমেই তোমাকে আমি ভর্তি নেবো তুমি ওগুলো এলে আমার কাছে সন্ধেবেলায় চলে এসে এলে আমি সব বলছি তো সেখানেও কথা বলে সমস্ত কিছু বুক করা কাগজপত্র রেডি করা আমি সব করে দেবো তুমি সন্ধেবেলায় বাড়ির কাউকে নিয়ে এসো হ্যাঁ নার্সিং হোমে ভর্তি হয়ে যদি হতে চাও তবে একটু টাকাপয়সা খরচ বেশি হবে কেন না নার্সিং হোম খুব ভালো নার্সিং হোম হ্যাঁ সেই জন্য তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে নার্সিং হোমে হয়ে যাও আর যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নার্সিং হোমে হলে অবশ্য একটা কি সুবিধা হসপিটালে হলে তোমার কাছে তো কাউকে থাকতে দেবে না নার্সিংহোমে হলে সবসময় তুমি বাড়ির লোক পাবে হুম ঠিক আছে তাহলে সমস্ত রকম কথাবার্তা সন্ধেবেলাতে যদি আসো তখনই বলবো কেন না আমার এখন আরও অনেক পেশেন্টের চাপ রয়েছে এরপরে দেখো হুম কি করবে ঠিক করো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ